আমাদের এইখানে অনেকগুলো মন্দির আছে যেমন হল ছোটো অস্থল বড়ো অস্থল গুরু নানকের জন্মস্থান আর হল ক্ষুদিরামের জন্মস্থান ফাঁসির ডাঙ্গা এইসবগুলো আমাকে খুব মানে ওপর দিকে মন দিয়ে মনে লাগে তার মধ্যে একটি হল যেমন বড় অস্থল বড় অস্থলে নারায়ণের সেবা হয় এবং ওইখানে ভোগ নিবেদন হয় এবং ভোগের মানে সেই ভোগের প্রসাদ পেয়ে আমাদের মন খুব আনন্দিত করে এবং আমি এইখানে অনেকবার সকাল সন্ধ্যা দুবার করে আসি প্রত্যেকদিন আসি সেখানে আমি প্রার্থনা করি এবং প্রার্থনা করলে আমার মনের আশা পূর্ণ হয় মনের আশাও পূর্ণ হয় এবং আমি ঠাকুরকে মন দিয়ে ডাকি এবং এখানে যে নিত্য সেবা হয় সেখানে ভোগ পাই সেই ভোগটা খেয়েও মনে আনন্দিত হয় আনন্দিত হয় এবং প্রত্যেকদিন আমি দুবার করে আসি সন্ধ্যা আরতির সময় আসি এসে অনেকক্ষণ বসে থাকি এ মন্দিরে চারদিক ঘুরলেও আমার অনেক খুব ভালো লাগে এবং আনন্দ লাগে